এমন দামি সম্পদ বলব না তবে অনেক শিল্প বা শিল্প প্রতিষ্ঠান বা অনেক স্থাপত্য কলা বিশেষ করে দক্ষিণ ভারতে আছে যেসব স্থাপত্য ব্যাপারে আমাদের কিছু জানাই নেই যেমন দাক্ষিণাত্যে আছে এমন একটা মন্দির আছে সেটা ওই সূর্য এক এক অ্যাঙ্গেলে থাকলে সেই একটা ছোট্ট ঘুলঘুলি দিয়ে সেখান দিয়ে প্রকাশ বেরোয় তার পরের দিন তার নীচের ঘুলঘুলি দিয়ে প্রকাশ বেরোবে তারপরে তার পরের দিন এরকম পাঁচ দিন পরপর পরপর এরকম বলবে দক্ষিণ ভারতে অনেক মন্দির এরকম আছে যেখানে তিথির সঙ্গে এবং অ্যাস্ট্রোনমিকাল যে কনফিগারেশনের সঙ্গে ওই মন্দিরের ভিতরে প্রকাশ ঢোকে তো এইগুলো তো হাজার হাজার বছরে আগে তখন খবল বিদ্যা তো খুবই উন্নত ছিল কিন্তু তখন তো রকেটও ছিল না এ ছিল না তো আমাদের যে সায়েনটিস্টরা এত মানে অগ্রণী ছিলেন তখন যে ওনাদের ইন্সট্রুমেন্ট না থাকা সত্ত্বেও ওনারা এ করতেন মানে ক্যালকুলেশন করতে পারতেন আবার পশ্চিম ভারতে একটা মন্দির আছে খুব সম্ভব মহালক্ষ্মী মন্দির ওখানেও এরকম আছে তিন দিন পরপর ওখানে কী হয় প্রকাশ এক দিন মা লক্ষ্মীর পায়ে পড়ে তারপরে মা লক্ষ্মীর হাঁটুতে পড়ে তারপরে মা লক্ষ্মীর বুকে পড়ে তারপরে মা লক্ষ্মীর মুখে পড়ে বা কপালে পড়ে তো এই সব স্থাপত্যর বিষয়ে বা আমাদের যে পুরনো ইঞ্জিনিয়ারদের যা স্থাপত্য শিল্পীদের এই সব জিনিসগুলো প্রকাশ্যে আনা উচিত